আমার একটি হাত ব্যাগ ছিল যেটি ছিঁড়ে যায় সেই জন্য করে আমি একটি হাত ব্যাগ বানিয়েছিলাম ও সেই হাত ব্যাগটি খুবই সুন্দর হয়েছিল সবাই দেখে বলেছিল ব্যাগটি খুবই সুন্দর ও ব্যাগটির কাপড়টা আরও খুবই সুন্দর তো ব্যাগটার কাপড়টাও যেমন সুন্দর ও ব্যাগটির চেনটাও খুবই শক্তপোক্ত যা অনেক দিন পর্যন্ত ব্যবহারও করা যাবে আরও ছেঁড়ার খুবই ভয় কম থাকবে